আমি আপনাদের ক্যাব বুক করে গিয়েছিলাম আরামবাগ এবং নামবার পথে আমি চলে এসেছিলাম তাড়াতাড়ি করে এবং নেমে বাড়ি ফিরে এসে আমার ব্যাগটা খুঁজে দেখি আমার ওয়ালেটটি আমি ফেলে দিয়ে চলে এসেছি আপনাদের ক্যাবে তো আমার কাছে এটাই অনুরোধ যে অনুগ্রহ করে আমার ওয়ালেটটি আপনি একটু ফিরিয়ে দিন তাহলে আমি খুবই উপকৃত হব